আমরা বা আমি বইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের পত্রিকা অবসর সময় পড়ে থাকি তার মধ্যে আমাদের স্কুলের একটি পত্রিকা আনন্দ পত্রিকা এটি প্রত্যেক বছরই প্রকাশিত হয় আমাদের স্কুল থেকে এখানে বিভিন্ন ধরনের বিবেকানন্দের কাব্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্য ও বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বিভিন্ন ছোটো ছোটো গল্প কবিতা থাকতো এই এগুলি পড়ে আমরা কিছু কিছু আমাদের শিক্ষা লাভ করতে পারি তাছাড়াও বলা যেতে পারে শুধু বই নয় বিভিন্ন ধরনের গল্প বই তা পড়তে হয় হয়ই কিন্তু আমরা সেই গল্পগুলি জানতে পারি আমাদের পত্রিকা থেকে এই পত্রিকা পড়ে আমরা অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারি